হ্যাঁ আছেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কারণ হচ্ছে তিনি তার লেখায় বিভিন্ন সামাজিক তার পরিচিতিকে তুলে ধরেছেন এই জন্য তার লেখা আমার খুব ভাল লাগে তার লেখা কতগুলি বই হল দুষ্টু নারী রবীন্দ্রনাথ রবিবার মাস্টারবাবু আমার পণ তারপর মাঝি যখন হব বাবার মতো ইত্যাদি তিনি দুষ্টু যে কবিতাটি লিখেছেন তাতে বুঝিয়েছেন যে ছোটবেলায় খুব একটা বাচ্চা যেরকম দুষ্টুমি করে তার সেই তৎকালীন একটা দুষ্টু বাচ্চার যে অর্থ সেই অর্থ তিনি বুঝিয়ে ধরেছেন এরপর নারী যদি বলি আমরা নারী যে সমাজে নারীদের যে অবস্থান নারীদের যে শ্রদ্ধা নারীদের যে পরিস্থিতি যে মর্যাদা সেই মর্যাদার কথা তিনি তুলে ধরেছেন নারীদের সময়ে যে সমাজে যে নারীদের অবহেলিত লাঞ্ছিত যে ব্যাপার সেই ব্যাপার তিনি এর মধ্যে তুলে ধরেছেন এর জন্য এবং এছাড়াও রবিবার যদি বলি রবিবার তাহলে রবি রবিবারে যে ছুটির একটা দিন বাচ্চা বলুন বড় বলুন তাদের যে আনন্দের দিন রবিবার কোনো কাজ থাকে না তাদের সবথেকে ছুটির দিন পরিবারের সাথে একসাথে মিলেমিশে থাকার সারা দিনটা কাটানোর তাদের যে ব্যবস্থা তাদের যে অবস্থা সেই কথা তিনি তুলে ধরেছেন এরপর যদি বলি মাস্টারবাবু তাহলে মাস্টারবাবু একজন মাস্টারমশাই হিসেবে একজন ছাত্রীর কাছে কী বলতে থাকেন কী বলতে পারেন কীভাবে শাসন করতে পারেন কীভাবে পড়াচ্ছেন এই কথা তিনি তুলে ধরেন আর এছাড়াও যদি দেখি আমার পণ যদি আমরা আমার পণ দেখি আমার পণ থেকে আমরা বুঝতে পারি যে একজন স্টুডেন্ট বলুন একজন মানুষ বলুন একজন বাবা বলুন একজন মা বলুন যাই বলুন একজন অভিভাবক বলুন একটা মাস্টারমশাই বলুন এই আমার পণ কবিতা থেকে বুঝতে পারি যে পণ পণ কথার অর্থ শপথ এই শপথ যে নেওয়া কোনো কথা কোনো ইচ্ছে কোনো কিছু করার জন্য কোনো জেদ যাকে বলে এই জিনিসটা আমরা করবই মানে করব এই যে ভাবা এই যে ভাবা জিনিসটা এই যে পণ কারো কাছে কোনো কিছু চাওয়া কোনো কিছু বলা যে এটা আমি করবই এটা ভাবার কথা এর মধ্যে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে মাঝি মাঝিটা হচ্ছে যে যে নৌকো বায় মাঝি সেই মাঝির কষ্ট মাঝিরা যে নৌকো বাওয়ার সময়ে যেই গান করেন সেই গান এবং মাঝিদের ঝড় প্রবল বন্যার সময় যে মাঝিদের দুঃখ সেই দুঃখে মাছ ধরার কথা তিনি এর মধ্যে তুলে ধরেছেন যখন হব বাবার মতো সেই কবিতায় তিনি বলেছেন যে একজন বাচ্চা যতটা বাচ্চাবেলায় যতটা জেদ তিনি করেন কোনো কিছু চাওয়ার কোনো কিছু নেওয়ার জন্য এবং বাবা হয়েই যখন তিনি সেই জায়গায় বাবার জায়গায় আসেন তখন তিনি বুঝতে পারেন যে সেই জেদটা কোনো কারণে করা উচিত ছিল না বা কোনো জায়গায় চেয়েও পাওয়ার কোনো উপায় নেই এই কথা তিনি বুঝতে পারেন এরপরে কী হয় এরপরে এই কবিগুরু রবীন্দ্রনাথের ব্যক্তি হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথকে পছন্দ করার কারণই এটা যে তিনি যতগুলো কবিতা বলুন উপন্যাস বলুন নাটক বলুন লিখেছেন তার মধ্যে তিনি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানান দিয়েছেন শিক্ষামূলক কথা তিনি বলেছেন তার মধ্যে তিনি বলেছেন যে কীভাবে চলা যায় কীভাবে আমাদের সে তার কবিতা আবৃত্তি নাটক উপন্যাস ইত্যাদি থেকে আমরা শিক্ষামূলক কোনো কর্মসূচি গ্রহণ করতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের জীবনে চলার পথে তিনি কতটা শিক্ষক হিসেবে কতটা আমাদের গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন এর মধ্যে বার্তা দিয়েছেন সেই জন্য আমার কবিগুরু রবীন্দ্রনাথকে খুবই ভালো লাগে